খোলা জলে সাঁতার কাটার সময় আমাদেরকে কিন্তু নিরাপদ থাকতে হবে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ওই জলটা আগে দূষিত জল কি না কারণ দূষিত জল হলে আমাদের গায়ে চুলকানি বেরিয়ে যায় ওগুলো ডুমকালি ডুমকালি টাইপের একটা ফুসকুড়ি টাইপের হয় সেটা আমাদেরকে খুব অস্বস্তি বোধ করে সবসময় চুলকাতেই থাকে আমরা চুলকে যাই মাঝে মাঝে আবার রক্তও পড়তে থাকে সেটা লাস্টে একটা ঘায়ে পরিণত হয়ে যায় ওটাই খেয়াল রাখতে হবে যে নোংরা জল পচা জল আর তার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে পুকুর খোলা জায়গা যেহেতু সেহেতু গাছপালা কাটা থাকতেই পারে সেখানে কিন্তু আমাদের মাথা ঠোকা হয়ে যেতে পারে হাত পাও ঠোকা হয়ে যেতে পারে আমরা অসুস্থ হয়ে যেতে পারি সেদিকেও খেয়াল রাখতে হবে তারপর খেয়াল রাখতে হবে যাতে আমাদের কানে জল ঢুকে না যায় সাঁতার কাটার সময় কারণ কানে জল ঢুকে গেলে পুঁজ হয়ে যাবে সেই পুঁজ সমস্যা এমন হবে যে কানের ডাক্তারকে দেখিয়েও সমস্যার সমাধান করা যাবে না প্রচুর কষ্ট পাব আমরা আর বড় জলাশয়ে সাঁতার কাটার সময় বাধা আসতেই পারে শৈবাল শক্তিশালী হতে পারে শিলা পিচ্ছিল করতে পারে কারণ ওখানে অনেক শিলার স্তর পড়ে যায় তাই ওগুলো পিচ্ছিল খেতে মনে হয় পিচ্ছিল খেয়ে যাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় যেন পিছলে পাটা না ভেঙে যায় কারণ পিচ্ছিল খেয়ে যদি পড়ে যাই তখন আমাদের কিন্তু পা আরে ভেঙে যেতে পারে হাত পা ভেঙে যায় কোমরে লেগে যায় ওগুলো সবসময় খেয়াল রাখতে হবে আবার মনে হবে যেমন বরফের চাঁই এসে ধাক্কা না লেগে যায় এগুলো দেখতে হবে আমাদেরকে সবসময় এইগুলো নিরাপদ থাকার একমাত্র উপায় আমাদেরকে চোখ কান খোলা রেখে ভালোভাবে সাঁতার কাটতে হবে সাঁতার কাটার আগে খোলা জলেও কাটার আগে আমাদেরকে লক্ষ রাখতে হবে যাতে এই বিপদগুলো না হয় আবার বড় জলাশয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে লক্ষ রাখতে হবে যাতে বিপদগুলো না হয় এইগুলো থাকলে কিন্তু হবে না তাহলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে সাঁতার কাটার বদলে আমরা ভাবছিলাম ভালো হবে সাঁতার কাটার ফলে আমাদের শরীর কিন্তু ওগুলো থাকলে কিন্তু আমাদের শরীরে অসুস্থতা বেড়ে যাবে কমবে না তাই এগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এইভাবেই সাঁতার কাটা উচিত